সাধারণ রোগ বলতে পশুদের ঠান্ডা লাগা কিছু রোগ আছে যেগুলো পা ফুলে যাওয়া চোখের পাশে ঘা হাওয়া পাতলা পায়খানা করা এগুলো হচ্ছে সাধারণ রোগ এগুলো নিয়ে কিছু টিপস আমি বলছি যেগুলো ঘরোয়া টিপস তেঁতুল হলুদ জল খাওয়ানো সজনে পাতা খাওয়ানো একটু গরম জল খাওয়ানো মানুষের জ্বর হ হলে যেমন পা প্যারাসিটামল খাওয়ায় সেই প্যারাসিটামলের ছ ভাগের এক ভাগ খাওয়ালে তারা সুস্থ হয়ে যায়